হ্যাঁ আমার নতুন ঘটনা এখন সেরকম কিছু নেই কিন্তু বর্তমানে আমাদের বর্ধমানে একটা ওভার ব্রিজ প্ল্যাটফর্মের ওপর দিয়ে হয়েছে এটা একটা খুব ভালো একটা ঘটনা যে এটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা দীর্ঘতম ব্রিজ